কাছাকাছি শিল্প সরবরাহের দোকান হ্যাঁ আছে সে দোকানে বিক্রি হয় না এমন জিনিস কী কী এবার দেখুন সে দোকানে কী জিনিস বিক্রি হচ্ছে কী জিনিস হচ্ছে না কোনটা কম হচ্ছে কোনটা বেশি হচ্ছে সেটা যার দোকান সেই বলতে পারবে আমি তো আর বলতে পারব না আমার তো দোকান না আমি একজন শিল্প নৈপুণ্য হ্যাঁ এটা ঠিক কিন্তু আমার তো দোকান না আমি তো তার দোকানে খুঁটিনাটি জিজ্ঞাসা করতে যাই না যে আপনার দোকানে কোনটা বিক্রি হচ্ছে কোনটা বিক্রি হচ্ছে না সেটা তো আমি জিজ্ঞাসা করতে যাই না তবে প্রিয় শিল্প ও নৈপুণ্য উপকরণ কী প্রিয় শিল্প আমার কাছে ফেব্রিক তার উপকরণ হচ্ছে তুলি রং আমার কাছে পট আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস সেটা হুম এইটুকুই বলতে পারি